হ্যাঁ বলছি স্টেশনারি দোকানদার বলছেন তো আপনি এই আমি খেজুরি থেকে বলছি এই একটা বন্ধুর জন্মদিন আছে আর কি সবাই বলল যে ওই স্টেশনারি দোকানটার ফোন নাম্বার দিচ্ছি ওই দাদার সঙ্গে কথা বল ওই দোকানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আচ্ছা কীরকম বাজেটের মধ্যে মোটামুটি ভালো জিনিস হবে হ্যাঁ বার্থডে গিফট আচ্ছা বড় ধরনের ফটো ফ্রেম কিছু আছে ছোটোগুলো নয় বড় আচ্ছা এখন সব ননস্টিকের জিনিস উঠেছে ওই সেটগুলো কীরকম পড়বে আচ্ছা যদি আমি কোনো জিনিস অর্ডার দিই আপনার দোকানে তাহলে আপনি কি এনে দিতে পারবেন আজকে বাড়িতে আলোচনা করব সবাই বলছিল যে এখন না কি বড় ব্ল্যাঙ্কেটগুলো টাইপেরও স্টেশনারি দোকানে রাখা যাচ্ছে সেই ডিজাইন করা যেগুলো উঠেছে সেগুলো কি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা মানে আমি এক জায়গায় গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম সেটা কিন্তু স্টেশনারি দোকানই ছিল এবারে মানে অল্প কিছু রেখেছে ওই ধরনের জিনিস দেখানোর জন্য সে জন্য বাড়িতে আলোচনা করছিলাম বলছে যদি ওটা অর্ডার দিলে এনে দেয় যদি না থাকে ঠিক আছে আমি দিন পাঁচেকের মধ্যে যাচ্ছি ওটা এখন সপ্তাহ দুয়েক দেরি আছে আমি তাহলে অর্ডারটা তাড়াতাড়িই দিয়ে চলে আসবো ঠিক আছে রাখছি